হ্যাঁ অঙ্কিতা হ্যাঁ বলছি যে ওই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে বিতর্ক প্রতিযোগিতাটা আছে তার প্রিপারেশান নিলি বলছি যে টপিক কি বলে দিয়েছে কিছু শুনতে হবে তো যে কীসের কোনো না ওটার জন্যই তো কোনো টপিক তো দেয় নি যে কীসের ওপর যদি টপিক দিয়ে দেয় তালে নয় একটা আর কি ভেবে চিন্তে ইয়ে করা যাবে আর হঠাৎ করে যদি সামনে এখানে এখানে যদি টপিক দেয় তালে তো মুস্কিল কেন বলছি যে ভরসা তো দুজনের উপরেই করে রেখেছে সবাই যে মানে বলবো কিন্তু টপিকটা যদি একটু আগে থেকে জানা যায় তাহলে সুবিধা হয় যে কী ঘটনা তালে কী তাও একটু সেই সম্মন্ধে একটু জানা যায় চেক করা যায়

না সেটা তো নয় ঠিক আছে যদি কোনো যদি এখন দেখা যায় যে এখন সামনেখানে বললো যে এই টপিকের উপরে একটা বিতর্ক আলোচনা হবে তখন তো একটু প্রিপারেশান তো সাত সাত মিনিট তো সময় তো লাগবেই না তখন একটু দেখিস না যদি জানা যায় একটু যে কী টপিক হতে পারে বা ওরা যদি টপিক ডিক্লেয়ার করে দেয় আগে থেকে হুম হ্যাঁ একটু দেখে নিবি টপিক কী ওরা দিয়ে দেবে আগে থেকে না হঠাৎ করে সামনে বলবে সেটাতেই এ করতে হবে যদি আগের থেকে বলে দেয় তাহলে তো একটু সুবিধা হয় আর পর থেকে বললে তো তাহলে তো একটু অসুবিধা হয়ে যাবে আর যেটাই যা মোটামোটি তো টপিক আর যাই দিক আগে যেগুলো কম্পিটিশান হয়েছে সেগুলোর যে টপিক আছে সেগুলোর ওপরে একটু প্রিপারেশান নিয়ে রাখিস ঠিক আছে কারণ যদি তার মধ্যে থেকে দিয়ে দিলো তো ভালো যদি অন্য কিছু দেয় তাহলে তো নয় ঠিক আছে সে আবার তাহলে দেখতে হবে একটু বসে দুজন মিলে একটু বসে দেখে নেবো ওকে হ্যাঁ হ্যাঁ আর যেটা হচ্ছে যে আচ্ছা দেখি আগে তু কালকে শুনে নে যে কোনো টপিক দিচ্ছে কী দিচ্ছে না তারপরে দেখে নিচ্ছি দরকার পড়লে এক দিন বসে একটু দেখে নেবো কী হয় না হয়